আমি একজন মাঝবয়সি অবশ্যই এবং এখানে যেটা বলা হয়েছে মাঝবয়সি গোষ্ঠী এবং তরুণ প্রজন্ম দুজনের মধ্যে সম্পর্ক বজায় রাখা এই দুই ক্ষেত্রে দু দুটো প্রজন্মেরই লোকেদের মধ্যে মানসিকতা ভীষণ তফাৎ আছে অভিজ্ঞ সম্পন্ন মাঝবয়সিরা বয়স্ক লোকেরা আর তরুণ সমাজ হচ্ছে এগিয়ে চলো তাদের অভিজ্ঞতা কম তারা কিছুটা উচ্ছল উন্মাদ উদ্যম সব মিলিয়ে তরুণ সমাজ তো তাঁদর সঙ্গে সামঞ্জস্য রাখতে গেলে যেটা করতে হয় ধৈর্য্য সহকারে তাদের সঙ্গে মেলামেশা করা তাদেরকে বোঝানো তাদের এ কাজকর্মের সঠিকভাবে দিক নির্দেশ করা এটাই আমার মনে হয় একমাত্র সঠিক উপায়